হ্যালো দাদা আপনার দোকানে সিজেনের ফুল কী কী আছে হুম হুম হুম হ্যাঁ গোলাপ গাঁদা হ্যাঁ কিচ্ছু বললো না হঁ শুধু হু হু বলতে বললো হ্যাঁ এ কী ঠিক আছে একটু কমান না হ্যাঁ হ্যাঁ এই দুর্গা পূজায় দুর্গা পূজায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ